পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরণের স্কুল দেখতে পাওয়া যায় যেমন হচ্ছে সরকারি এবং বেসরকারি সরকারি স্কুলের মধ্যে পড়ে আমাদের অবৈতনিক স্কুলগুলি যেগুলির ক্ষেত্রে আমাদের কোনো বেতন দিতে হয় না এবং বেসরকারি স্কুলের মধ্যে পড়ে বিভিন্ন ধরণের স্কুল যেমন ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম এই ধরণের স্কুলগুলি এবার এই ধরণের স্কুলগুলি এবং এই ধরণের স্কুলগুলির মধ্যে পার্থক্য কিসে না এই যে অবৈতনিক স্কুলগুলি যেগুলি সরকারি স্কুল সেইগুলিতে বাংলাভাষাটিকে বিশেষ জোর দেওয়া হয় এবং ইংলিশ ভাষাটিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ধরা হয় এছাড়া অন্যান্য সাবজেক্ট যেমন অংক ইতিহাস ভূগোল বিজ্ঞান ইত্যাদি সাবজেক্ট আছে এবং ইংলিশ মিডিয়ামে বিশেষত ইংলিশের ওপর জোর দেওয়া হয় এবং হিন্দি মিডিয়ামে বিশেষত হিন্দি সাবজেক্টের ওপর জোর দেওয়া হয় এছাড়া সরকার বিভিন্নরকমভাবে এই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সাহায্য করে এবং এই সব পাঠক্রমের বিকল্প আমরা বিকল্প হিসেবে পড়ার সুবিধার্থে আমরা বাড়িতে টিউশন টিচার রাখি যাতে আমাদের পড়তে সুবিধা হয় এবং এই ইংলিশ মিডিয়াম এবং হিন্দি মিডিয়াম স্কুলের ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম স্কুলেতে বিশেষত ইংলিশ ল্যাঙ্গুয়েজটার ওপর জোর দেওয়া হয় এবং হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে হিন্দি ল্যাঙ্গুয়েজটার ওপর জোর দেওয়া হয়